আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আমার বর যখনই আসে তখনই আমি বলি যে আমি বিরিয়ানি খেতে যাব সেই নিয়ে দুজনে কথা কাটাকাটি হয়ে যায় বিরিয়ানি ও বলে না বিরিয়ানি খাবে না তুমি অন্য কিছু খাও আমি বলি না আমি বিরিয়ানিই খাব সেই কী কো কথাবাত্তা এখানে একটা দাদা বৌদির হোটেল আছে সেখানে যাই আর বিরিয়ানি খাই বিরিয়ানির দারুণ টেস্ট সেই যে চিকেন ওহ আমি চিকেন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি সেই চিকেনটার স্বাদ দারুণ সুন্দর কীভাবে যে বানায় আমি একদিন জিজ্ঞাসা করব দাদা বৌদির হোটেলে যে যে তোমরা কীভাবে বিরিয়ানিটা তৈরি করো আমাকে ওই বিরিয়ানির রেসিপিটা দিতেই হবে যেয়ে ভাবলাম যে বলব দেখি যে এত ভিড় এত ভিড় কীভাবে যে বলি লাইন দিয়ে তাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে নাহ বৃথা চেষ্টা করে আর কিছু লাভ নেই এইবারটা তো চলেই যাই পরেরবারে চেষ্টা করব যে দাদা বৌদির বিরিয়ানি হোটেলের রেসিপিটা আমাকে নিয়ে আসতেই হবে